হ্যাঁ আমরা প্রেসার কুকারে রান্না করি কারণ প্রেসার কুকারে রান্না খুব তাড়াতাড়ি এবং সহজে হয় প্রেসার কুকার কঠি মানুষের খুব সুবিধা কিন্তু সুবিধা হলেও একদিক থেকে খুব খারাপ প্রেসার কুকারে রান্না করলে খাবারগুলোর ভিটামিন নষ্ট হয়ে যায় এবং গুণ নষ্ট হয়ে যায় আবার অসুখও বাড়ে কিন্তু প্রেসার কুকারে রান্না করতেই হয় কি করবো খুব তাড়াতাড়ি অনেক অনেক খা কোনো কোনো সময় অনেক খাবার আছে যেগুলো প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় যেমন মাংস ডাল মটর অনেক রকম জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু সেগুলোর গুণ নষ্ট হয়ে যায় এবং ভিটামিন নষ্ট হয়ে যায় খোলা পাত্রে যদি রান্না করে তাহলে সেগুলোর ভিটামিনও ভালো থাকবে এবং নষ্ট হবে না বা অসুখ বিসুখও কম হবে কিন্তু মানুষ এখন যেটার সুবিধা পাচ্ছে সেটাইতেই তো করবে আবার কোনো কোনো মানুষের যেমন চাকরি আছে তারপর ছোটো বাচ্চা আছে হয়তো টাইম দিতে পারে না অতক্ষণ খোলা পাত্রে সেদ্ধ করার মতো তখন মানুষ সেদ্ধ করার জন্যে তাড়াতাড়ি প্রেসার কুকারটাই ব্যবহার করে কিন্তু প্রেসার কুকারে মানুষের অনেক ক্ষতি এবং অনেক রোগ হতে পারে আর খোলা পাত্রে একটু দেরি হলেও মানুষ ভিটামিনটাও পায় গুণও থাকে এবং অসুখ বিসুখও কম হয় কিন্তু মানুষ এখনকার তো সেটা ভাবে না খুব তাড়াতাড়ি যেটাতেই সেদ্ধ হয় সেটাই মানুষ ব্যবহার করে আমরাও ব্যবহার করি